আমি মাছ ধরা শিখেছি সাধারণত বা দাদু এবং বাবাদের কাছ থেকে আমি একজন গ্রামের বাসিন্দা এবং সেখানে অনেকগুলি পুকুর আছে এবং গ্রামের মধ্যে মেষ বেশি আকর্ষণকারী জিনিস বলতে পুকুর বড় বড় পুকুরকে বোঝানো হয় এবং সেক্ষেত্রে আমাদেরও অনেকগুলি পুকুর আছে আমরা যখন ছোটো ছিলাম আমি আমার ভাই দাদু এবং বাবার সঙ্গে পুকুরে যেতাম মাছ ধরার জন্য তারা আমাদেরকে নিয়ে যেতেন যেহেতু ছোটো থা ছিলাম খুবই ছোটো ছিলাম সেই কারণে আমাদেরকে তারা মাছ ধরার সুযোগ দিতেন না ঠিকই কিন্তু তাদের সঙ্গে আমরা বসে তাদের মাছ ধরার কৌশল এবং মাছের ধরার যে সমস্ত পদ্ধতি স্ তা পর্যবেক্ষণ করতাম আমরা ছোটোবেলা থেকেই মাছ ধরি বাবা বাবা দাদুর হাত দিয়ে আমরা প্রথম মাছ ধরা শিখি এবং সেটি পধা প্রথমত এগারো বর বারো বছর বয়স থেকে আমরা নিজস্বভাবে মাছ ধরা শিখি মাছ ধরতে যাই আমাদের মাছ ধরার মধ্যে অনেকগুলি কৌশল আমরা বা বাবা বা দাদুদের কাছ থেকে লক্ষ রে করেছি তারা প্রথমত অনেকগুলি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতেন মাছগুলোকে আকর্ষণ করার জন্য যেমন মাছের চার সুগন্ধী খাদ্য পচা শোক শাক সবজির রস বা গন্ধ ছড়ানোর জন্য বিভিন্ন মাছের খাবার যেগুলি বাজারে উপলব্ধ উপ উপযুক্ত পরিমাণ মূল্য দিয়ে তারা কিনে আনতেন তো মাছকে চারা বানানোর জন্য মাছকে আকর্ষণ করার জন্য বা বঁড়শিতে গাঁথার জন্য তারা ব্যবহার করতেন আটা আলু সেদ্ধ এবং আরও আরও পদ ইনগ্রিডিয়েন্টস আটার মধ্যে আবার অনেকগুলি প্রকারভেদ ছিল আটাতে অনেক ধরনের জিনিসপত্র মেশানো হতো তাতে তারা সু সহজেই মাছকে আকর্ষণ করতে পারে যেমন ঘি রসুন সুগন্ধি ইত্যাদি ইত্যাদি মাছ ধরার সঠিক কৌশল হলো প্রথমে একটি ভালো পোক্ত ছিপ নিয়ে এবং একটা হাতে বঁড়শিটি যাতে তাতে ধারালো হয় সেইখানে উপযুক্ত পরিমাণের ধাগা দিয়ে বা সুতো দিয়ে ভালোভাবে বা বঁড়শির সঙ্গে বা ছিপটি বা যে ওই লাঠিটি ভালোভাবে বেঁধে দেওয়া হতো যাতে ছিঁড়ে পড় ছিঁড়ে না চলে যায় এবং পুকুরের যেই স্থানে মাছটি বা ছিপটি ফেলা হবে সেইখানে সুগন্ধী এক দ্রব্য ছিটিয়ে ছড়িয়ে দেওয়া হতো যাতে তার আকর্ষণে মাছেরা সেইখানে চলে আসে যখন বা মাছেরা সেই জায়গায় লাফালাফি করতে শুরু করত দাদুরা বা বাবারা বা আমরা সেখানে ব বঁড়শিতে আটা গেঁথে মাছ ফেলে দিতাম কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার লক্ষ করতাম ফাতা ফাতা বা ফাতনি যেইগুলো যে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হ্যাঁ মাছ মাছটি আমাদের চারায় ধরা দিয়েছে দেখতাম কী লাফালাফি করছে ই ভালোভাবে লাফালাফি করার পর বুঝতে পারতাম যে হ্যাঁ এটায় হয়তো একটা কা ভালোভাবে মাছে বা বঁড়শি ছিপটিকে ট্ তুলে ধরার সময় যাতে মাছটি গেঁথে ওঠে একটা নির্দিষ্ট শক্তিবল ব্যবহার করে ছিপটিকে তুলে ধরা হতো যার ফলে মাছের মুখে বঁড়শিটি গেঁথে যেত এবং মাছ সহজেই পাড়ে চলে আসত আরও অনেক পদ্ধতিতে যেমন জালের মাধ্যমে ছোটো জালের মাধ্যমে টানা জালের মাধ্যমে মাছ ধরা হয় এমনকি চিংড়ি মাছ ধরার জন্য অনেক সময় বোতল বা ছাঁকড়ি বা গামলা ব্যবহার করা হতো যাতে সহজেই ছোটো ছোটো চিংড়ি মাছগুলি সেখানে থাই আশ্রয় নিতে পারে এবং তাতে আমরা খু যা সহজেই তুল তাদেরকে তুলে ধরে ধরে নিতে পারি